আমি একটি নির্দিষ্ট এলাকায় বাস করি আমি একটা স্বাস্থ্যসেবা সুবিধাগুলো উন্নত করার জন্য কিছু অন্তর্দৃষ্টি দিতে পারি পর্যাপ্ত স্বাস্থ্যসেবা হল সম্প্রদায়ের কল্যাণের ভিত্তি এবং স্বাস্থ্য সুবিধার ক্ষমতা ও মূল্যায়নের জন্য বিভিন্ন কারণ বিবেচনা করতে হয় প্রথমত অবকাঠামো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হাসপাতাল এবং চিকিৎসাকেন্দ্রগুলি আধুনিক সুযোগ সুবিধা দিয়ে সুসজ্জিত করতে করা নিশ্চিত করা স্বাস্থ্যসেবা সরবরাহের উল্লেখযোগ্য উন্নতি করা কার্যকর ব্যবস্থাপনা সম্পদের দক্ষ ব্যবহার এবং সময়মতো সেবা প্রদান এগুলো নিশ্চিত করার জন্য সরকারি হাসপাতালে শক্তিশালী প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাক্তার এবং স্বাস্থ্যসেবা পেশাদারদের সংখ্যা বৃদ্ধি বিশেষ করে গ্রামীণ এবং অপ্রতু্ল এলাকায় জনবলের ঘাটতির গুরুতপূর্ণ সমস্যাটির সমাধান করতে হবে স্যানিটেশন অনুশীলন বাড়ানো কেবল রোগের বিস্তার রোধে অবদান রাখে না বরং স্বাস্থ্যসেবা সুবিধাগুলোর মধ্যে একটি পরিষ্কার এবং স্বাস্থ্যকর পরিবেশকে উৎসাহিত করে সুবিন্যস্ত রেকর্ড কিপিং লেগিমেশন এবং ডেটা বিশ্লেষণের জন্য প্রযুক্তির ব্যবহার সামগ্রিক স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনাকে উন্নত করতে পারে কমিউনিটি স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির প্রতিরোধমূলক ব্যবস্থা এবং প্রাথমিক শনাক্তকরণ অনুশীলনের মাধ্যমে বাসিন্দাদের ক্ষমতায়ন করতে পারে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা বৈচিত্র্যময় দক্ষতা এবং সম্পদ আনতে পারে সামগ্রিক স্বাস্থ্যসেবা ইকোনমিস্টকে শক্তিশালী করে এই দিগগুলোকে বিস্তৃতভাবে সম্বোধন করার মাধ্যমে স্বাস্থ্যসেবা সুবিধাগুলোকে বাসিন্দাদের বিভিন্ন চাহিদা মেটাতে এবং মান সম্মন্ন সম্পন্ন যত্ন এবং একটু উন্নত সামগ্রিক স্বাস্থ্য ল্যান্ডস্কেপ নিশ্চিত করার জন্য আরও ভালো অবস্থানে রাখা যেতে পারে